আমি পরিষ্কার তারা পর্যবেক্ষণ করার জন্য ফাঁকা মাঠে যাই কারণ ফাঁকা মাঠ থেকে আকাশটি খুব সহজে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় এবং ওপরে এতো দূর থেকে তারাগুলিও যথেষ্ট ভালোভাবে লক্ষ্য করা যায় এবং পরিষ্কার বোঝা যায় তাই আমি মাঠে যাই